আমার পরিবারে আমার স্বামী ছেলে বাবা মা সবাই আছেন সবাই একসাথে খাওয়া দাওয়া করি একসাথে সবাই থাকি বাবা মাকে সবাই ভালোবাসে এবার ছোটোবেলার বন্ধুদের সাথেও যোগাযোগ আছে আসে তারা প্রায় তাদের সাথে ফোনে যোগাযোগ হয় কথাবার্তা বলি কোনো তাদের পুজোতেও আমাকে বলে যায় আমার পুজো আমাদের এখানেও পুজোতে তাদেরকে বলি আসে এইভাবেই আমাদের সম্পর্ক ভালোই থাকে বা শাশুড়ি মা বা আমার শ্বশুরবাড়ির সবার সাথেই সম্পর্ক ভালো আছে আসা যাওয়া করে তারা আমার এখানে আমরাও তাদের এখানে যাই এভাবেই সম্পর্ক আছে